বাংলা ভাষা বাংলা ভাষা খুবই মিষ্টি এবং মধুর একটি ভাষা এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোকই বাঙালি পশ্চিমবঙ্গে বেশিরভাগ মাধ্যমেতেই বাংলা ভাষাই ব্যবহার করা হয়ে থাকে যেহেতু পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষই বাঙালি তো তাই তারা বাংলা ভাষাতেই তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে তারা কথা বলার মাধ্যম বা এ বিনোদনের মাধ্যম বা যে কোনও মাধ্যমেই তারা বাংলা ভাষাকেই তাদের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে রেডিও রেডিওতেও যে আনুষ্ঠানিক কোনও যে আনুষ্ঠানগুলি হয়ে থাকে যে সমস্ত সেই সমস্ত অনুষ্ঠানেতে প্রত্যেকেই বাংলা ভাষাতেই অনুষ্ঠান করতে থাকে যেহেতু আমাদের রাজ্যে বেশিরভাগ মানুষই বাঙালি বা সবাই বাঙালি তো এই জন্য আমাদের রেডিও টেলিভিশন টেলিভিশনের যে সমস্ত অনুষ্ঠান হয় বা যে সমস্ত মুভি বা সিনেমা চলে সে সমস্ত সিনেমাগুলো বাংলাতেই করা হয় তার এবং প্রিন্টার প্রিন্টারের যে যে সমস্ত কিছু প্রিন্ট হয় বা ছাপানো হয় যেমন আমাদের নিউজ পেপার বা এই বা কোনও প্রিন্ট যেগুলোতে আমাদের দেশি আমাদের রাজ্যের মানুষ বাঙালি তো তারা অন্য কোনও ভাষাতে কতটা ভালো তারা অন্য ভাষা বুঝতে পারে না বা বলতে পারে না তাই আমাদের রাজ্যে বাংলা ভাষাতেই মিডিয়াতেও ব্যবহার করা হয়ে থাকে যে কোনও কিছু লেখার জন্য বা কোনও কিছু প্রকাশ করার জন্য